আমার লেখার অভ্যেস মাঝে মাঝে আছে আমি যেমন যা মন থেকে আসে তাই লিখি যা সারাদিন করি সেগুলো বসে বসে লিখি তেমনই আমি লেখা রুটিনের মধ্যে একটা রাখি রাখি না আমার মনে যখনই হয় তখনই আমি লিখি আমি যখন বাড়ির সব কাজকর্ম শেষ করি তখন মনে ভাবি যে যাই একটু লেখালেখি করি তখনই সেই সময় আমি খাতা পেন নিয়ে বসে যাই লিখতে পড়াশোনা যেমন একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে সব কিছুরই একটা নিয়ম শৃঙ্খলা আছে সেরম লেখাটাকেও আমি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই রেখেছি বিষয়টাকে লেখাতে আমি যেমন লেখার ভাষা যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেটারই চেষ্টা করে থাকি দেখি যে যতটা আমার সম্ভব হয় ততটাই আমি চেষ্টা করি আর লিখতে আমার খুবই ভালো লাগে লেখার মধ্যে দিয়ে আমার মনে হয় যেন দিনটা ভালোই যাচ্ছে মনে যা হয় সারাদিনে মনের ভাবটাকেও প্রকাশ করতে পারি লেখার মধ্যে দিয়ে আমার ভালোই লাগে লেখাতে